আমার যেহেতু আঁকার প্রতি একটা টান আছে আমি আঁকতে খুব ভালোবাসি তার জন্য আমার প্রথম প্রথম খুব ভুল হতো গোল করতে ত্রিভুজ করতে বা কোনো কিছু একটা আঁকার জিনিস পেলে সেটা আমার ভুল হতো একবার আমি ময়ূর এঁকেছিলাম সেই ময়ূরটা আঁকতে গিয়ে কিছুটা ট্যাড়াাব্যাকা হয়েছিলো কারণ আমি তখন নতুন নতুন আমি শিখছি কারণ আমি কী দেখে শিখছি আমি ইউটিউব চ্যানেল দেখতাম সেই চ্যানেল থেকে আমি দেখতাম যে এটা ওটা সেটা আঁকছে সেখান থেকে আমি কিছুটা দেখেছি প্লাস বইতে যখন আমি বইটার সামনে রেখে আমি আঁকার চেষ্টা করেছি তখন খুব টড়াাবাকা হতো তারপর আস্তে আস্তে আস্তে আস্তে যখন আমি একটু আরেকটু মানে ভালোভাবে শিখলাম তখন যখন আমি ময়ূরটা আঁকছিলাম বা কোনো কিছু আঁকছিলাম গোলটা করছিলাম গোলটা ঠিক ঠাক হচ্ছিলো ত্রিভুজটা করছিলাম সেটা ঠিক ঠাক হচ্ছিলো ময়ূরটা যখন আঁকলাম তখন দেখলাম একটাই মানে আছে উন্নত করতে কারণ আমি এখন রঙ করছি রঙটা যেন বাইরে না বেরোয় সেটার আমি চেষ্টা করেছি কারণ রঙ বেরোলে তো সেই আঁকাটার কোনো মানে হয় না ওই জন্য আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি